আমার এলাকায় পর্যটকদের আকৃষ্ট করতে অনেক কিছু দেখার আছে কিন্তু রাস্তাঘাট ভালো না থাকায় কোনও পর্যটকরা আসতে চায় না যেন অনেক বড়ো বড়ো মন্দির আছে দেখার মতন সরকার থেকে যদি ওই সমস্ত মন্দির বা আরও অন্যান্য পাহাড় বা জলাশয় জায়গা পরিবর্তন করে দেয় তাহলে অনেক দূর থেকে পর্যটকরা আসত বা ট্যুরিস্ট গাড়ি আসত বা পর্যট এই এই জায়গাটা একটা পর্যটক কেন্দ্র হয়ে দাঁড়াত